বলছি একটা কি মণ্ডল গার্মেন্টস বলছি আপনাদের পূজা কালেকশান কীরকম করেছেন

আস এমনি আমার স্ত্রী এর জন্যে কোনো কি কিছু প্যাকেজ বা কোনো কাপড় কিরকম কালেকশান আছে কীরম রেটে যাবে ও আর বাচ্ছাদের জন্যে আর ইয়ং স্টাফ যেসব বড়ো ছেলে বা ওদের জন্যে কী আছে

দাম কিরম মানে রেট কিরম পড়বে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ও আর রবিবার কি ভিড় হবে খুব

আমরা চার জন যাচ্ছি বাচ্চা আমার বাচ্চা স্ত্রী সবাই মিলে যাবো গিয়ে আপনার দোকানে একটু কম ঝম করে নেবেন দাম আর

ঠিক আছে আমরা তাহলে দেখছি সেরকম বুঝে যাবো ঠিক আছে আর ফোনে এত কথা বলা ফোনে এত কথা হবে না গিয়ে ওখানে কথা বলবো ঠিক আছে রাখছি